আমি যে ল্যাপটপটা কিনেছিলাম তো ওই ল্যাপটপটা খুবই সুন্দর দেখতে বাইরের ডিজাইনটাও খুবই ভালো আর এতে যেসব র্যাম রম বা এর যে ভেতরের যে কোয়ালিটি সবই ভালো খুবই সুন্দর আর তার জন্যই আমি ল্যাপটপটা কিনেছিলাম আর এই ল্যাপটপে যে ভিডিও কলিং করার যে ব্যবস্থা এর যে ক্যামেরার কোয়ালিটি ক্যামেরার কোয়ালিটিটা খুবই সুন্দর আর এই ক্যামেরা কোয়ালিটি খুবই সুন্দর ওই জন্য ছবি পরিষ্কার দেখা যায় এর যে ডিসপ্লেটা রয়েছে তো ডিসপ্লেতে খুবই সুন্দর এবং পরিষ্কার ছবি দেখা যায় কোনো রকম অসুবিধা হয় না আর ছবি দেখতে দেখতে কোনো রকম কেটে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়া এই সবের কোনো রকম সমস্যা হয় না